হ্যাঁ আমি ইলেকট্রনিক্স উপায়ে বই পড়ার থেকে আমি কেনা বই পড়তে বেশি ভালোবাসি কারণ আমি আমার বই কিনতে আর বই পড়তে খুবই ভালোবাসি ভালো লাগে আমি আমাদের কলেজ স্ট্রিট গেলে আমি বিভিন্ন রকমের বই কিনে নিয়ে আসি যেমন হচ্ছে গোয়েন্দা গল্পের বই ভূতের গল্পের বই বা বিভিন্ন ধরনের যে আমার বিষয়মূলক বই রয়েছে সেগুলো আমি কিনে নিয়ে আসি কারণ আমি ইলেকট্রনিক্স উপায়ে বই পড়ার থেকে বেশি বই ঘেঁটে ঘেঁটে পড়তে খুব ভালোবাসি তাই যখনই আমি কোন কলেজ স্ট্রিট যাই তাই আমি চ তখনই বই কিনে নিয়ে আসি কারণ সেই নতুন বই খোলে যে গন্ধটা আসে সে গন্ধটাও আমার খুব ভালো লাগে আর বই হাতে ধরে পড়তে সেটারও আমার খুব ভালো লাগে সেটার আনন্দ ইলেকট্রনিক্স উপায়ে বই পড়া বা অডিও বুকে বই শুনে শোনার থেকে আমার কাছে ওটাই ভালো লাগে তাই আমি অডিও বুক শুনতে ভালোবাসি না আমি কোনো অডিও বুক শুনি না